ছোটো থেকে আমার বাইক চালানোর খুবই শখ ছিলো এই শখ পেয়েছি আমি আমার দাদার কাছ থেকে যখন আমি বাইক কিনলাম তখনই আমার দাদা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়েছিলেন যেমন বলেছিলেন যে কোথাও বাইক নিয়ে গেলে বাইকের সঙ্গে কিছু কাগজপত্র নিয়ে যেতে এবং এবং কিছু হেলমেট হেলমেট নিয়ে যেতে বলেছিলেন এবং কোনো দূরের স্তরে বিপদ জনক জায়গায় চলে গেলে পেট্রোল শেষ হয়ে গেলে বাইকের তখন বাইকটিকে একটু হেলিয়ে বাইকটিকে একটু হেলিয়ে দু পাঁচ মিনিট ধরে রাখলে তখন সেই বাইকটি পাঁচ থেকে দু থেকে তিন কিলোমিটার এগিয়ে যায় এইসব ও কথা বলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে বলেছিলেন নিজের আধার কার্ড নিয়ে যেতে বলেছিলেন নিজের ভোটার কার্ড নিয়ে যেতে বলেছেন এবং বিভিন্ন কিছু বলেছিলেন